আমি আজ পুরুলিয়া শহর থেকে আদ্রা শহর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম পরিবহন এজেন্সির সঙ্গে ভাড়া নিয়ে আগেই আলোচনা হয়ে গিয়েছিল কিন্তু গন্তব্যস্থানে পৌঁছোনোর পর ক্যাবের ড্রাইভার আমার কাছ থেকে উপরন্তু তিনশো টাকা বেশি ভাড়া দাবি করে এ বিষয়ে আমি এজেন্সির কাছে অভিযোগ জানাচ্ছি